আমি তো বাড়ির বউ অত শত জানি না তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ফটোগ্রাফির জায়গা নিতে পারে যেমন আমরা তো ফোনেই সাধারণত ছবি তুলি ছোট ক্যামেরা দিয়েই ছবি তুলি যেমন আমরা ঘুরতে গিয়ে যেসব ছবিগুলো তুলেছি সেসব ছবিগুলো তো আমরা তো তেমনভাবে কিছু বলতে পারি না তো এটাই মনে হয় যে মানে অন্য কোনো বড় ক্যামেরা হলে ভালো ছবি তোলা যায়